হ্যাঁ বলছি কি আমাদেরও তো সমুদ্রর থেকে আনতে হয় তা ধরুন ও গাড়ি খরচা আছে এপাশে গাড়ির থেকে মাছ নামানোর লেবার খরচা আছে সেসবগুনো তো আমাদেরকেই মাছের উপর থেকেই তুলতে হয় বলুন দিদি এগুলো তো আর না তুললে আমি তাদেরকে মেটাবো কী করে তা আপনি নিন অন্য মাছ নিন অন্য মাছের দাম একটু কম হবে তো পোনা মাছ নিন কাতলা দুশো চল্লিশ টাকা মৃগেল ও ওরকম দেড়শো টাকা টাকা মতো পড়ে যাবে একটু ছোটো সাইজ তো ওই জন্য একটু দেড়শো টাকা টাকার মতো পড়ে যাবে আপনি নিন না পোনা মাছ নিন না পোনা মাছ তো একটু দাম কম হবে পোনা মাছ তেলাপিয়া মাছ এগুলো তো দাম কম হবে আচ্ছা তবে কতোটা হ্যাঁ তেলাপিয়া মাছ আছে ওটা একটু দাম কম হবে ওটা কি দেবো ওই তো কতোটা দেবো হ্যাঁ সে বুঝতে তো পারছি কিন্তু কী বলুন তো আমাদেরও তো এদিকে সমস্যা আছে যার জন্যেই ইয়ে একটু বেশি দাম না হলেও তো আমাদের আবার সেগুলোকে তো ঠেকাতে হয় সেসব লেবারদের এই হলো ব্যাপার আচ্ছা বলছি দিদি তেলাপিয়া মাছটা কতোটা দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা নিন তেলাপিয়া মাছটা আমি ঠিকঠাক করে নেবো আপনি তেলাপিয়া মাছ কতোটা নেবেন সেটা বলুন আমি সেই হিসেবে ঠিকঠাক করে নেবো আচ্ছা ঠিক আছে